আমাদের বাড়িতে অনেক পশু আছে হাঁস আছে মুরগি আছে ছাগল গরু অনেক রকম পশু আছে আমাদের বাড়ি আমার ওদেরকে যত্ন অনেক খুব হাঁস মুরগির গুঁড়ো দিই যত্ন করে ফের ওদের পানি খাওয়াই গুঁড়ো খাওয়াই আমাদের বাড়ির গরুও আছে গরুদের টাইম মতো দিয়ে ইঞ্জেকশন দিতে হয় খড় কুচে খাওয়াই ফের পানিও দিই ওদের খুব আমরা যত্ন নিই ছাগলও আছে ছাগল ওদের মাঠে দিয়ে আসি দিয়ে বেঁধে দিয়ে আসি ওরা ঘাস খায় ভেড়া আছে ভেড়াদেরও আমরা ওই মাঠে বেঁধে দিয়ে আসি ওরা ঘাস খায় মানে আমাদের বাড়িতে আমার শাশুড়িও আছে আমার শাশুড়িও খুব যত্ন নেয় হাঁস মুরগির আমাদের ছাগলের জন্য আলাদা ঘর আছে মুরগির জন্যও আলাদা মুরগি ঘর আছে গরুর জন্যও গোয়াল ঘর আছে ওদের মানে আমাদের যে কটা আমাদের পশু আছে তাদের জন্য আলাদা আলাদা তাদের ঘরও আছে ওদেরকে আমরা খুব যত্ন করি হুম ওদেরকে টাইম মতো আমরা খাবার দিই টাইম মতো ওদের ভ্যাকসিনও লাগে সেসবও করা হয় আমরা মাঠে যাই গিয়ে গরু ছাগল অনেক যত্ন করে আমরা নিয়ে আসি রাস্তা পার হই কোথাও হুট করে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাই জন্য আমরা যত্ন সহকারে ওদেরকে আমরা নিয়ে আসি রাস্তাটা পার করে কিন্তু আমাদের হাঁস মুরগি ওরা রাস্তাঘাটে যায় না ওরা লোকের বাড়ি যায় তার জন্য ওদের ওদেরকে আমরা খুব যত্ন সহকারে ওদের আমাদের বাড়িতে রাখা হয় তার জন্য ওদেরকে স সঠিকভাবে সঠিক সময়ে খাবার দিতে হয়